হ্যাঁ বলছি আপনার যে তিন মাসের ভাড়া বাকি আমি কি বলছি আমি কি বলছি আমি যাদেরকে বাড়ি ভাড়া দিই তারা প্রায়ই এরকমই মানে গল্প আমাকে শোনায় ঠিক আছে কিন্তু বাড়ি ভাড়া নেওয়ার আগে তো ভাবা তো উচিত ছিল না ঠিক আছে আমি তোমাকে তাহলে এক সপ্তাহ সময় দিলাম ঠিক আছে তুমি তোমার সমস্যা মিটিয়ে ঠিক আছে তো আমি কিন্তু এক সপ্তাহ পরে যেন আমি আমার বাড়ি ভাড়া পেয়ে যাই নিয়ম সবার কারণ আমি তোমার মতন অনেককে ভাড়ায় দিয়ে রেখেছি নিয়ম সবার জন্য যেমন একই হয় ঠিক আছে কারণ আপনি টাকা অন্য যদি ভাড়াটে জানতে পারে তাহলে তারা কী ভাববে তাহলে করবে না ঠিক আছে রাখছি